হ্যাঁ আপনি কে বলছেন ও ও আমি ফোন করেছিলাম তো ঐ আমাদের পুজোয় আপনাদের ওখানে যে রূপসা বস্ত্রালয় শুনেছি খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় তা ওখানে কী কী বারে যাবো বলুন তো কী কী বার বন্ধ থাকে সেটাও একটু বলুন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মোটামুটি আপনার কাছে কী কী কী ধরনের মাল পাওয়া যেতে পারে নতুনত্ব যেমন

আচ্ছা আছা আর আর আর অত কিছু লাগবে না আমাদের মোটামুটি বাচ্চাদের জামা কাপড় আর মেয়েদের শাড়ি চুড়িদার এই সমস্ত হলে যাক ঠিক আছে মাত্রাও তুলেছেন ভালো হয়েছে তাহলে আমরা এই যাচ্ছি সামনের সপ্তাহেই যাবো তা কেরকম অ্যামাউন্ট হবে একটু বললে ভালো হতো ওহ হ্যাঁ তাও একটা আইডিয়া মানে মোটামুটি আচ্ছা ওহ সেটা আপনি কী করেই বা বলবেন ঐ তখন বিল করেই বলতে পারবেন তবে ঠিক আছে মোটামুটি কিছু থাকলে আপনি তো আগের বছর তো আপনার কাছ থেকে নিলাম কিছু থাকলে নয় পরে দেবো হ্যাঁ আচ্ছা তাহলে একটা মানে কি ভরসা কম বেশি কি হবে বলা যায় না তো এটা তো হিসাব না করে বলতে পারছেন না আচ্ছা ওতো নয় বাকি রাখলাম আপনাকে পরে দেবো তাহলে রাখছি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এ এইখানে ফোনের সাউন্ড হয় না কথা শোনা যায় আমি বাড়াতে বলবো কটা